স্কুলে আমার প্রিয় যেটা বিষয় ছিলো সেটা হচ্ছে ম্যাথ কারণ আমি ছোটো থেকে ম্যাথে ভালো তো ম্যাথ আমার প্রিয় কারণ ম্যাথ করার সময় মানে আমি ছোটো থেকেই যেহেতু ম্যাথে ভালো তাই বেশিরভাগই প্রিয় আর দ্বিতীয়ত যখন নাইন টেনে উঠতাম তখন ম্যাথটা করতাম একদিকে গান শুনতাম আর অন্য দিকে ম্যাথটা করতাম তাই ম্যাথটা আমার খুবই ভালো লাগে আর ম্যাথে আমি নম্বরও সেরকম পাই যেমন ফাইভে আমি ফিফটির মধ্যে ফিফটি পেয়েছিলাম এবং মাধ্যমিকে একশোর মধ্যে আমি নাইনটি ফাইভ পেয়েছিলাম তো ম্যাথটা ওই জন্যই আমাকে বেশি ভালো লাগে আর ম্যাথ করার সময় কন্সেনট্রেটটা পুরো ম্যাথের দিকে ফোকাস থাকে অন্য কিছুই বিষয় যেরকম পড়ি তখন সেটা হয়তো পড়ছি কিন্তু মাইন্ডটা অন্য দিকে চলে যায় কিন্তু ম্যাথ করার সময় ওটা কোনো ব্যাপার থাকে না যে মাইন্ডটা অন্য দিকে চলে যাওয়া ম্যাথ করার সময় মাইন্ডটা সেই দিকেই থাকে এবং ইলেভেন টুয়েলভে আমি সায়েন্স নিয়েছি এই ম্যাথের জন্যই কারণ ম্যাথটা আছে বলেই সায়েন্স নিয়েছি আর ম্যাথটা ভালো লাগে আরেকটা কারণ ছিলো যে আমাদের যিনি ম্যাথ পড়াতেন তিনি খুবই সুন্দর পড়াতেন সে আলিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে এসছে তো খুবই ভালো পড়াতেন তিনি ম্যাথ তিনি ম্যাথে পিএইচডি করেছিলেন তো তার কাছ থেকে ম্যাথ পড়ার জন্য ম্যাথটা অনেক সহজ হয়ে গেছিলো ওই জন্যই ম্যাথটা খুব ভালো লাগে আর ইলেভেন টুয়েলভে ম্যাথ তো থাকেই বীজগণিত ছিলো সেখানে পাটিগণিত ছিলো না আর বীজগণিতই আমার বেশি ভালো লাগে ওই জন্য ভালো ম্যাথটা